পশ্চিমবঙ্গে বাঙালি বসবাসকারীরাই এখানে প্রায় সারা বছর ধরেই বিভিন্ন ধর্মের বর্ণের উৎসব লেগেই থাকে বাঙালির বারো মাসে তেরো পার্বন কথাতেই আছে পশ্চিমবঙ্গে পালিত হওয়া সাংস্কৃতিক উৎসবগুলির মধ্যে প্রধান হল দুর্গাপূজা এটি শুধুমাত্র এখন আর হিন্দু ধর্মের পূজা বলে সীমাবদ্ধ নেই এটি এখন হিন্দু ছাড়াও অন্যান্য যে সমস্ত ধর্মের বা সম্প্রদায়ের মানুষরা রয়েছেন তারাও এই পূজাতে সাড়ম্বরে অংশগ্রহ করে অংশগ্রহণ করে থাকেন বলা যায় এটি পশ্চিমবঙ্গের শ্রে শ্রেষ্ঠ উৎসব এছাড়াও যে বিভিন্ন ধরনের উৎসব রয়েছে যেমন দোলযাত্রা রথযাত্রা রাসযাত্রা বুদ্ধ জয়ন্তী গুরু নানক জয়ন্তী এছাড়াও কালী পূজা দীপাবলি সরস্বতী পূজা গণেশ পূজা এরকম আরও বহু বহু উৎসবের কথা বলা যেতে পারে যেক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি ঐতিহ্যপূর্ণ সাংস্কৃতিকভাবে কারণ এখানে শুধুমাত্র বাঙালির শুধুমাত্র বাঙালি বলতে হিন্দু বাঙালিরা নয় এখানে বিভিন্ন ধরনের বাঙালি যেমন মুসলিম বাঙালি বা বাঙালি খ্রিস্টান তারাও বসবাস করেন তাই তাদের যে ধর্মীয় উৎসবগুলো রয়েছে ঈদ মহরম বা বড়দিন সেগুলোও আমরা সকলে একসঙ্গে পালন করি তাই বলা যেতে পারে এই রাজ্যের সমস্ত উৎসব অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা এগিয়ে এবং ঐতিহ্যগতভাবে এগুলি অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই আনন্দ দান করে